বাংলা ভাষার ইতিহাস বলতে গেলে আমরা বলতে পারি যে বাংলা এমন একটি ভাষা যেটা আমরা প্রাচীনকাল থেকেই নিজেদের প্রধান ভাষা হিসেবে পোস তথা পশ্চিমবঙ্গ রাজ্যের প্রধান ভাষা হিসেবে এটি ব্যবহার করে আসছি আমাদের অতীতে নানা ধরনের সাহিত্যবিদ ছিল যারা এই বাংলা ভাষাকে বিকাশ ঘটাতে নানা রকমভাবে কবিতা গল্প এবং নানা রকম উপন্যাসের মাধ্যমে এই বাংলা ভাষার উন্নতি ঘটিয়েছে এছাড়া তারা বাংলায় নানা ধরনের কবিতা গল্প লিখে এই সেই সময় বাংলার উপরে যে অত্যাচার হতো সেই অত্যাচারেরও কথা তুলে ধরেছে এইখানে নানা ধরনের রাজারা এখানে শাসন করলেও তারা তাদের নিজেদের ভাষা আমাদের উপর চাপিয়ে দিতে চাইলেও তারা কোন মতেই বাঙালির উপর বাংলা ভাষা ছাড়া অন্য কোন ভাষা প্রয়োগ করতে পারে নি এবং দীর্ঘদিন ধরে সেই আমাদের এই বাংলা ভাষার আরো বিকাশ ঘটছে এবং এটি বিকশিত হচ্ছে এবং অন্যান্য জায়গার মানুষেরাও আমাদের বাংলার যে সমস্ত কবি বা কবি বা রয়েছে তাদের লেখা কবিতা গল্প পড়তে ভালবাসছে